ব্যাংক ছাড়া মানুষ ঋণ নিতে পারে তাদের আত্মীয়ের থেকে বা তাদের যারা চেনা পরিচিত মানুষ আছে তাদের থেকেও নিতে পারে কখনো যদি ব্যাংকের ঋণ বেশি হয়ে যায় তখন তো অনেক সমায় অনেক রকমের সমস্যা হয় মেটানোর জন্য কখনো কখনো নিজের দামি কিছু দিয়ে দিতে হয় ঋণ পরিশোধের জন্য সেই জন্য মানুষ অনেক সময় এমনও করে যে তাদের পরিচিত যিনি আত্মীয় রয়েছে তার কাছ থেকে নিয়ে যখন দরকার ফুরিয়ে যায় বা যখন তার টাকাটা পরিশোধ করার চেষ্টা করে তখন আস্তে আস্তে সে টাকাটা দিয়ে দেয়